লাগে তাদের খাওয়া দিতে হয় বার করতে হয় গোয়াল পরিষ্কার করতে হয় অনেক কাজকর্ম তো করতে হয় তাদের নিয়ে তো গরুর ছাগল পুষলে তাদের পেছনে অনেক খাটাখাটনি করতে হয় একসঙ্গে তো অনেকগুলো পোষা যায় না অনেকগুলো রাখাও অসম্ভব হয়ে যায় তখন তার থেকে দু চারটে বিক্রি করে দিলাম তাদেরকে কিছু টাকা পয়সা আসলো হুম জবাই করা বলতে হাঁস মুরগি ঘরেতে পুষলাম হাঁস মুরগি পুষলে সম্পূর্ণ একটা মুরগিতে ডিম দেয় কুড়ি থেকে দশ থেকে কুড়িটা ডিম দিল ডিমগুলো বসালাম ডিম থেকে আবার কুড়িটা বাচ্চাও ফুটলো তারা অনেক বড়ো হয়ে গেলো ছ মাস আট মাস যখন বয়সে তারাও ডিম দিতে থাকে এই করতে করতে অনেক হাঁস মুরগি হয়ে যায় যখন বাড়িতে কোনো কুটুম বা মেহমান আসে একটা হাঁস বা মুরগি জবাই করে দিলাম তাকে গলা থেকে কোনো ধারালো ছুরি বা কিছু দিয়ে কাটলাম তাকে জবাই করে পেটের নাড়িটাকে বার করে দিয়ে গরম জলে পানিতে তাকে ডুবিয়ে দিলাম পালকগুলো ভালো করে বেছে নিয়ে পরিষ্কার জলেতে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে পিস পিস করে তাকে তাকে তারপরে রান্না করে মানে মেহমানদারি করা হয় এইভাবে এইভাবে পশুপালন পুষে কিছু টাকা উপার্জনও করা হয় সেই সঙ্গে জবাই করা ও করে ঘরেও খাওয়া চললো অথচ মেহমানদারিও হলো এইভাবে সব কিছু করা হয় এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম